আমি বেশ দুই তিন মাস আগে আমার পরিবারের সাথেই ঘুরতে গেছিলাম ঘুরতে গেছিলাম বলতে বনভোজনের জন্য না এমনই সময় কাটানোর জন্য পরিবারের মানুষজনদের সাথে বাড়ি থেকে একটু দূরে গেছিলাম সেখানে বেশ চারিদিকে প্রকৃতিকে উপভোগ করার বিষয় রয়েছে পাশ দিয়ে ছোটো জলাশয় রয়েছে চারিদিকে নীল মেঘ আকাশ দেখছিলাম বেশ মনটা বেশ ভালই হয়ে গেছে হঠাৎ আমরা বসে গল্প করি আমি হাঁটতে হাঁটতে চারিপাশটা ঘুরে দেখছিলাম তখনই হঠাৎ এক মহিলা আমার কাছে আসে এসে পড়ে বলে দিদি আপনি ভালো আছেন আমি প্রতি মুহূর্তে তার উত্তর দিতে গিয়ে বলি হ্যাঁ ভালো আছি আপনি উনিও বলেন হ্যাঁ আমিও ভালো আছি আমি জিজ্ঞেস করলাম আপনি কি আমাকে চেনেন তখন উনি বললেন যে হ্যাঁ আমার মনে হচ্ছে না আমি আপনাকে কোথাও দেখেছি আমার কিন্তু তেনাকে দেখে চেনা চেনাই মনে হচ্ছিলো বেশ আমি ভাবছিলাম হয়তো শহরে বাজারে বা কোথাও হয়তো তেনাকে হয়তো দেখেছি সেভাবে সেই মুহূর্তে মনে করতে পারছিলাম না তারপর আমরা একে অপরের সাথে বসে বেশ অনেকক্ষণই গল্প করেছি তারপর গল্প শেষে আমি ওনাকে বলি যে আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে আমি তাহলে আসি আমি আমার পরিবারের সাথে আমার বাড়ি চলে আসি তারপর তার কিছুদিন পরেই আমি এক আমার আত্মীয়ার বাড়ি গেছিলাম আত্মীয়ার বাড়িতে গিয়ে পড়ে যখন ঘটনাটা আমার সামনে আসে আমার চক্ষু চড়ক গাছ এটা কেমন করে হয় কী হয়েছে জানেন আমি ওনাদের বাড়িতে গিয়ে দেখছি ছবি দেখছিলাম তো ছবিতে দেখতে দেখতে ওনার একটা ছবি ওখানে রয়েছিলো আমি বলছিলাম যে আমি জিজ্ঞাসা করলাম ইনি কে তখন উনি বললেন যে আমাদের ওনাদের কেউ রিলে মানে আত্মীয় হন আমি বললাম জানেন ওনার সাথে না আমার এই বেশ কিছুদিন আগে দেখা হয়েছিলো তখন ওরা বলেন যে কি আজেবাজে কথা বলছেন ইনি প্রায় দেড় বছর হল উনি তো মারা গেছেন উনি তো আর পৃথিবীতেই নেই আমি তো ভয়ে অস্থির যে সত্যি তো এ আমি কি কথা বলছি আমার তো স্পষ্ট মনে আছে উনি আমার সাথে এই এই কথা বলেছিলেন সেই ঘটনাটি আমার বেশ আমাকে ভীত করে এবং আমার জীবনে চলার পথে বারবার মনে পড় পড়লে আমার ভীষণ ভয় করে